উনতিরিশ চার দু হাজার বারো পাঁচ ছয় দু হাজার তিন সাত নয় দু হাজার চার দশ এগারো দু হাজার পাঁচ চোদ্দো বারো দু হাজার ষোলো